আমি সকালবেলা এক ঘন্টা বিকালবেলা এক ঘন্টা মোট দু ঘন্টা মোটামুটি দৌড় ঝাঁপ বয়স হয়ে গিয়েছে তো জো খুব জোরে দৌড়তে পারি না হাঁটি হাঁটলে শরীর হলে ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে খাবার হজম হয় পাকস্থলীতে সমস্যা সেগুলো দূর হয় এবং আমি হাঁটলে ফুসফুসেরও সমস্যা দূর হয় আমার বয়স হয়ে গেল বয়স্ক লোকেদের রাত্রে ঘুম আসতে চায় না ঘুম কমে যায় হাঁটা চলা দৌড়লে রাত্রে ঘুমটা ভালো হয় এর মাঝখানে দৌড়তে হবে না এর মাঝখানে আমি এ ব্যায়াম করি বিভিন্ন ধরনের ব্যায়াম করি যোগব্যায়াম করি ঠিক আছে বিভিন্ন যোগাসন মোটামুটি করি শরীরের যে ফ্লেকসিবলগুলো শরীর যে ভালো থাকে সেই সমস্ত চেষ্টা করি ঠিক আছে মোটামুটি আমি ফলমূল দুধ ডিম সিদ্ধ এগুলো মোটামুটি খাই যাতে আমার শরীর ভালো থাকে মন ভালো থাকে আমি সময় মোটামুটি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি যাতে আমার শরীর ভালো থাকে